আমাদের সমাজের কিন্তু এখন স্বাস্থ্যর ব্যাপারে যথেষ্ট সচেতন প্রত্যেক মানুষই আগে কিন্তু সে জিনিসটা আমরা যখন ছোটো ছিলাম সেই স্বাস্থ্য সচেতনতা ব্যাপারটা কিন্তু সেই সময় কিন্তু ছিল না যত দিন এগোচ্ছে মানুষ তত কিন্তু স্বাস্থ্য সচেতন কিন্তু হচ্ছে যতই তারা সুগার প্রেসার রোগে ভুগুক কিন্তু সচেতনতার আলো কিন্তু আমরা সমাজে কিন্তু আনতে পেরেছি এবং হাসপাতালগুলোও কিন্তু তাদের পরিকাঠামো অনেক পরিবর্তন হয়েছে আগে সরকারি হাসপাতালে মানুষ যেতেই চাইত না এত গন্ধ দুর্গন্ধ মানুষ পরিষেবা কি নেবে তা সে ঢুকতে ঢুকতেই বমিতে ভরে যেত এখন কিন্তু সেগুলো নেই সরকারি হাসপাতালের পরিকাঠামো কিন্তু যথেষ্ট উন্নত বিভিন্ন প্রযুক্তি তারা নিয়ে এসছে শিক্ষা স্বাস্থ্যর ক্ষেত্রে তারা প্রচণ্ড দামি দামি যন্ত্রপাতি তারা কিন্তু সরকারি হসপিটালে কিন্তু আমরা সেই পরিষেবাগুলো এখন কিন্তু পাচ্ছি ডাক্তারবাবুরাও খুব ভালো ভালো ডাক্তারবাবুরাও কিন্তু এখন সরকারি সংস্থার সঙ্গে যুক্ত হচ্ছেন হসপিটালের সঙ্গে তাদের সেই পরিষেবাটাও কিন্তু আমরা এখন পাচ্ছি এবং হাসপাতালের কর্মী তারাও যথেষ্ট মানবিক হয়েছেন এখন কিন্তু যখন আমরা এই শহর থেকে একটু দূরের দিকে গ্রামাঞ্চলের দিকে যাচ্ছি সেই পরিষেবাটা কিছুটা হলেও কিন্তু একটু ফিকে হয়ে যাচ্ছে আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে যেন সেই সমস্ত জায়গায় যেন সম পরিষেবা মানুষ পেতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু শহরের দিকে যদি মানুষের সেই স্বাস্থ্য তারা কিনতে পারে পয়সা দিয়ে কিন্তু অনেক গ্রাম তো আছে আমাদের প্রচুর গ্রাম এখনও ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ সব জায়গাতেই কিন্তু আছে যেখানে মানুষ কিন্তু সেই জিনিসটা পারে না তাদের যদি সরকারি সুবিধাটা দেওয়া যায় তাহলে আমার মনে হয় তারা কিন্তু অনেক উপকৃত হবে এবং ভালো থাকবে তারা কিন্তু আরও দীর্ঘ জীবন লাভ করতে পারবে